ইতিবাচক শব্দ হল এসি কারণ এসিতে আমাদেরকে ভীষণ ভালো লাগে থাকতে কারণ গরমকালে যখন গরম লাগে ভীষণ গরম লাগে তখন আমরা ফ্যানেতে বসলেও ফ্যানের বাতাস যেমন কিছুতেই ভাবে গায়ে লাগে না আজ যদি বাড়িতে একটু এসি বা কুলার থাকত তাহলে কিন্তু বাড়িটা ঠান্ডা বরফের মতো হয়ে থাকত সেক্ষেত্রে এসিতে থাকতে আমাদের ভীষণ ভালো লাগে আর বাচ্চারা কিন্তু সেটাকে খুব আনন্দ পায় কারণ কোনো দোকানে যদি আমি কিছু কেনাকাটা করতে পাই পারি তখন দেখি সোনার দোকানে হোক বা কোনো কসমেটিক্সের দোকানে হোক যে কোনো কাপড়ের দোকানে হোক সেখানে কিন্তু এসি চালানো থাকে পুরো শরীরটা কিন্তু ঠান্ডা হয়ে যায় আর বাইরে রোদে রোদে ঘুরি তার উপরে যদি দোকানে যাই রোদ থেকে একটু যদি দোকানে কেনাকাটা করি দোকানদাররা এসিটা যখন চালিয়ে দেন তখন আমাদের ভীষণ ভালো লাগে মনে হয় যেন ঘুম চলে এল তাই এসিটা খুব ভালো লাগে আমাদের